হ্যালো ভজহরি মান্না জেমস লং সরণী আমি একটু আগে আপনাকে দুটো ননভেজ মীল বলেছিলাম চিকেন ভাত আর ডাল তো সেইটা যদি আপনি রওনা না করে দিয়ে থাকেন আপনি ওটাতে একটুখানি অ্যামেণ্ড করে নিন ওটা যে চিকেন ভাতের বদলে আপনি ওটাকে মাছ ভাত আর ডাল করে দিন আর একটার বদলে দুটো থালি আপনি বলে দিন তো এই কথাটা আপনি কি নোট করে নিয়েছেন একটু আমাকে কনফার্ম করুন আর কতক্ষণের মধ্যে পাঠাবেন আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিন